আমি এজেন্টের যোগাযোগ করেছি বলতে আমার একটু খুব পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিলো তো পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কোনো কাজ পাচ্ছি না তাই আর কি অনেক জায়গায় অনেক বন্ধুকে অনেক রকম কাজ বলে রেখেছিলাম তো একটা বন্ধু আমাকে বলেছিলো যে একটা এজেন্টদের কাজ আছে আহ আর কি গ্রাহক হিসাবে যে কাজগুলো হয় না আর কি সেই কাজগুলো আমি বললাম যে ঠিক আছে আমি করবো তো আমার বন্ধু আমাকে নিয়ে গিয়েছিলো এবং যোগাযোগ করে দিয়েছিলো তো সেইভাবে আর কি সেই সূত্রেই আমি গিয়েছিলাম তো এজেন্টের সাথে আমি এভাবে আর কি যোগাযোগ করেছিলাম আর কি আর এজেন্টের গ্রহণ আমি একা করেছিলো কারণ আমি ইন্টারভিউ ইন্টারভিউ দিয়েছিলাম তো আমি সব পাস করেছিলাম তো তারা বলেছিল যে ঠিক আছে তুমি তার এই কাজে এবার জয়েন করো বা আসো এরকম একটি বলেছিলো তো আমি গিয়েছিলাম কারণ আমার সমস্যা ছিল টাকা পয়সার খুবই সমস্যা ছিলো তার জন্য আমি এই কাজটা আর কি করি তো এই কারণই হচ্ছে আমার এই কাজটা করার তাছাড়া সেরকম